হ্যাঁ বলুন হ্যাঁ আপনার ছেলে হচ্ছে আমি দেখেছি আজকেই হ্যাঁ এই এটা হয়েছে আমি দেখেছি ছেলেটা সত্যি চোট লেগেছে কিন্তু আমরা তখন সঙ্গে সঙ্গে ওকে ট্রিটমেন্ট দিয়েছি ফার্স্ট এড বক্সে দেখুন একটু শান্তভাবে কথা বলুন আর এতজন টিচাররা কিন্তু যথেষ্ট দেখছিল তার মধ্যেই কীভাবে কী হল বুঝতে পারছি না না না ম্যাডাম এরকম বলবেন না দেখুন শান্তভাবে কথা ছেলেমানুষ এবার কী করবে কীভাবে কী হয়েছে আমরা তো টিচাররা সবসময় সজাগ থাকি যে বাচ্চাদের কিছু না হওয়ার জন্য আপনার কষ্টটা বুঝতে পারছি কিন্তু আমাদেরও ভাবুন এতগুলো ছেলেমেলেদেরকে দেখা দেখব কী করে আমরা তো শিক্ষক খুব একটা বেশি নেই না তার মধ্যে হয়ে গেছে বাচ্চা ছেলে না এবার সব তো ছেলে সমান নয় না ঠিক আছে ম্যাডাম আপনি তাহলে একটু দয়া করে এইগুলো একটু গার্জেন মিটিংয়ে বলবেন আমরা আপনার কথাটা আমাদের মাথায় থাকবে আমরা চেষ্টা করব আপনার কথাটা মাথায় রাখার সেরকম তো চোট পৌঁছা সেরকম চোট লাগেনি তো আপনার ছেলের কিন্তু তাও তো আপনার ফার্স্ট এডের সুবিধা দেওয়া হয়েছে আপনার ছেলেকে ঠিক ঠিক আছে আপ ঠিক আছে আপ